শিক্ষা কর্মস্থান এবং সামাজিক অবস্থার ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর জেলায় মহিলাদের অনেকটাই চ্যলেঞ্জের মুখোমুখি হতে হয় ও সুযোগ সুবিধাগুলি অনেকটাই ভালো পাওয়া যায় এখানে প্রথমে বলা যাক যে চ্যালেঞ্জের জিনিস আমাদের এধারে দেখতে গেলে চ্যালেঞ্জ বলতে গেলে আমাদের ছোট ছোট মেয়েদের প্রথমেই একটু বড় হয়ে গেলে সেগুলিকে বিয়ে দেওয়া হচ্ছে বাড়ি থেকে এটা হচ্ছে তার মেয়েদের মধ্যে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এবং দেখতে গেলে কর্মস্থান যেখানে এই মেয়েগুলো বিদ্যালয়ে পড়তে যাচ্ছে দেখা যাচ্ছে যে রাস্তাঘাট প্রচুর খারাপ রাস্তাঘাট একটু নির্মাণ করা উচিত এবং সামাজিক জীবন সামাজিক জীবনের দিক থেকে দেখতে গেলে আমাদের মেয়েদেরকে একটু স্বাধীনতা দেওয়া উচিত এবং দেখতে গেলে মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখা চলবে না এখনকার দিনে বর্তমান জীবনে মেয়েরাই আমাদের দেশে ভবিষ্যৎ হিসাবে গ্রহণ করা হচ্ছে দেখতে গেলে মেয়েরাই আমাদের দেশের ভবিষ্যৎ এবং দেশকে মেয়েরাই এগিয়ে নিয়ে যেতে পারে আমারা মেয়েদেরকে নিয়ে অনেকটাই জিনিসটার সাপোর্ট করি সুযোগগুলি হল আমরা আমাদের মেয়েদের পড়াশোনার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম আমাদের অনেকটাই মেয়েদের জন্য অনেকটা সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছেন এবং লোনেরও ব্যবস্থা করেছেন এবং কন্যাশ্রী রূপশ্রী এইসব দিয়ে মেয়েদেরকে অনেকটাই সাহায্য করছেন এই সাহায্যগুলি অনেকটাই অপরিহার্য বলে গণ্য করা হয়ে যায় দেখতে গেলে লিঙ্গর ক্ষমতা আমাদের মেয়েদের লিঙ্গ ক্ষমতা কিন্তু বেশি থাকে না সমতাটাও একটু কম হয়ে থাকে বৈষম্য বৈষম্য অনেকটাই কম ক্ষমতা আয়তনে অনেকটা কম হয়ে থাকে এখনকার দিক থেকে দেখতে গেলে মেয়েদেরকে ক্ষমতা আয়তনে বেশি বলে মনে করা হয় সাইবার অপরাধ সাইবার অপরাধ এখন বেশিরভাগ বর্তমান জীবনে দেখা যাচ্ছে মেয়েদেরকে নিয়ে এই মেয়েদের মেয়েগুলোকে নিয়ে সাইবার অপরাধটা বন্ধ করা উচিত এবং টিচিং মেয়েদের মেয়েরা যদি রাস্তার ধার দিয়ে পেরিয়ে যায় দেখা যাচ্ছে যে মেয়েদেরকে নিয়ে ছেলেরা অনেকটা টোন কাটছে এগুলি কিন্তু উচিত না এগুলি বন্ধ করা উচিত একেবারেই